আপনি আপনার দু চাকা গাড়ির জন্য বকেয়া গাড়ির কর সম্পর্কে একটি নোটিশ পেয়েছেন কিন্তু অনলাইন পেমেন্ট প্রক্রিয়া সম্পর্কে অনিশ্চিত পরিবহন সেবা পোর্টালের মাধ্যমে কীভাবে কর প্রদান করা যায় সে সম্পর্কে আপনার নির্দেশনা প্রয়োজন কল্পনা করুন যে আপনি এমন এক বন্ধুর সঙ্গে কথা বলছেন যিনি সম্প্রতি অনলাইনে তাদের গাড়ির কর পরিশোধ করছেন আপনার দু চাকার জন্য পরিবহন সেবার মাধ্যমে কীভাবে কর প্রদান করা যায় সে সম্পর্কে পরামর্শ নিন এবং অনলাইন অর্থপ্রদান প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আপনার দিক নির্দেশনার প্রয়োজনীয়তা প্রকাশ করুন